পুরুলিয়ার মতো জেলাতে ভালো মানুষ থাকার ফলে পুরুলিয়াতে নানানরকম কর্মস্থান এবং সংস্থা গড়ে উঠেছে যেমন নডিহা রিক্রিয়েশন ক্লাব বারোয়ারি সমিতি পুরুলিয়া রোটারি ক্লাব এবং নামকরা শক্তি সংঘ ক্লাব এইখানে সংস্থার ফলে মানুষ খুবই কম খুবই দ্রুত এবং খুবই কম মূল্যে মানুষ এখানে ডাক্তার দেখাতে পারেন নিজের চিকিৎসা করাতে পারেন এবং মানুষ নিজের নানানরকম অসুবিধা এইখানে এসে মানুষ বলতে পারেন এবং সংস্থাতে নিজের কর্মের ফলে সংস্থাতে সংস্থারা যতটুকু সহায়তা হয় তাদেরকে দেওয়া হয় এবং এই সংস্থার ফলে মানুষের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং নানানরকম এরকম সহায়তা এবং শিবির তারা গড়ে ওঠেন এবং গড়ে তোলার ফলে মানুষ খুবই সহায়তা পান এদের থেকে এবং এনাদের ফলে নানানরকম মানুষের গরিবের সমস্যা এবং গরিবের সমস্যার ফলে জলের সমস্যা এখানে থেকে দেখতে পাওয়া যায় এরা যেখানে এনার সংস্থানরা মানুষের অসুবিধারা ঠিক করে তোলেন